হ্যাঁ অবশ্যই আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমাদের পাড়ায় একবার মূর্তি বানানোর কম্পিটিশান হয়েছিলো সেখানে আমি একটা বেশ বড়ো মূর্তি বানিয়েছিলাম মূর্তিটা ছিলো সরস্বতী ঠাকুরের এবং সেই মূর্তিটা আমি বানিয়েছিলাম এটাতে আমার অনেক প্রেরণা ছিলো কারণ একদম যখন খুব ছোটো ছিলাম আমি তখন থেকে মূর্তি বানাতে ভীষণ ভালোবাসতাম তো আমার বাড়ির লোক অর্থাৎ আমার বাবা মা আমার জন্য আত্মীয় স্বজন যারা ছিলো তারাও আমাকে অনেকভাবে বলতো এবং তারা আমাকে উৎসাহ দিতো যাতে আমি আরও বড়ো এবং ভালো মূর্তি বানাতে পারি যে সৌন্দর্য তার যে সখ আঁকানোর হাত সব কিছু সুন্দরভাবে বানানোর যে দক্ষতা সেটা সাধারণত সবার থাকে না আমার পরিবারের আমার বাবাও মূর্তি বানাতো সে জন্য আমি তার থেকে অনেক কিছু শিখেছিলাম আমি যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন জায়গায় যখন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় সেখানে কম সময়ের মধ্যে মূর্তি বানানোর যে প্রতিযোগিতাগুলো হতো সেখানে অবশ্যই একটা মনের মধ্যে ভয় থাকতো যে কম সময়ের মদ্যে সুন্দর মূর্তি আমি কী করে বানাবো সেই সব সমস্যার সম্মুখীন আমি অনেকবার হয়েছি কিন্তু আমার কাছে সেগুলো আর কিছু মনে হয় নি সাহস করে এগিয়ে গেছিলাম এবং আমি সুন্দরভাবে আমার সেই কাজটা আমি সম্পন্ন করেছিলাম